যখন আমি পাঁচ বছরেরও হয়ে গেছি তখনও কিন্তু আমি স্কুল যাওয়া আমার কোনো ইচ্ছে ছিল না স্কুল যাবই না কোনো মতেই যাবো না প্রাইভেট যাবো না স্কুল যাবো না বাড়িতে পড়তে বসব না তারপর মা কত রকম কষ্ট করে পড়তে বস পড়তে বস কোনো মতে পড়তে বসতাম না পাশে যখন আমার কাকার ছেলে স্কুল যেতে লাগলো আমারই সমান তখন আমার মা আমাকে কত বোঝাতে লাগলো যে দেখো ওই গলাম আলি যাচ্ছে স্কুল তুমি যাবা না তখন কিন্তু আমার শখ জাগলো হ্যাঁ হ্যাঁ আমিও যাবো আমিও যাবো আমাকে ভর্তি করার পর যখন ভর্তি করে দিলো তখন স্কুলে যাওয়ার পর কত না খুশি তখন আমাকে ভালো লাগতে লাগলো বন্ধুবান্ধব হ্যাঁ তবে ঘোরা ফেরা সব রকম ভালো লাগতে লাগলো তারপর যখন আমি স্কুলে যেতে যেতে আস্তে আস্তে বড়ো হতে লাগলাম হাই স্কুল চলে গেলাম তখন ওইখান থেকে শুক্রবারের দিন কিন্তু এক ঘণ্টা টিফিন হতো এই এক ঘণ্টা টিফিনে কিনা বদমায়েশি করতাম সামনে কাছেই ছিলো পীরতলা পীরতলার মধ্যে যেতাম বসতাম সব তেলেভাজা কিনে খেতাম তারপরে দেখছি কিনা এখনও টাইম আছে চলো আমরা মাঠের মধ্যে যাই পাশে মাঠ ছিলো মাঠের মধ্যে গিয়ে কার মূলো তুলতাম কার ফুল তুলতাম কতই না বদমায়েশি করতাম তারপর আবার সেই বিকেলের পর এসে বসে আবার সেই হাসাহাসি আর কি ফাজলামি করতে করতেই সে আবার আমার ক্লাস শুরু হতো ক্লাস শুরু হওয়ার পর ভালোভাবে ক্লাস করতাম করার পর আবার বাড়ি আসতে আসতে সব বন্ধুবান্ধবের সাথে কত রকম গল্প গুজব ইয়ার্কি করতাম আসার পর সে আবার দরজা ঢুকতে না ঢুকতেই আমি চ্যাঁচাতাম মা আমাকে ভাত দাও মা আমাকে ভাত দাও আমাকে খুব খিদে পেয়েছে আমার ভাত খুব পছন্দ ছিল অল্প খাবো কিন্তু খাবো ঠিক টাইমে আমার মা বলত তুমি আগে বলতে তাহলে ভাতটা খুলে তোমার দরজাতে রেখে দিতাম তুমি খেতে তারপর সেই এরকম করতে করতেই সে আবার বিকেল বিকেল হতে গেলে আর বাড়িতে নেই ফের ঘুরে বেড়াচ্ছি এদিকে প্রাইভেটের মাস্টার বাড়িতে এসে বসে আছে এদিকে খুঁজছে আমার দিদি দাদারা কোথায় গেলো কোথায় গেলো দেখে তো বাগানের মধ্যে গাদ্দি খেলছি গাদ্দি খেলছি এত ডাকের ওপর ডাক শুনতে পেয়েও উত্তর দিচ্ছি না আসবো না বলেই তারপর দাদা নিজে গিয়ে হাত ধরে কি হলো তুমি এতক্ষণ ধরে খেলবা পড়তে কে বসবে তোমার বদলে আমি পড়বো না কি চলো চলো তুমি কোনো মতেই আসবো না তারপরে এসেও সেই দরজাতে আটকে গেলাম আর ঢুকবো না বাড়ি যাবো না আমি পড়তে বসব না তুমি পড়তে না বসলে স্কুলে কী কী পড়া দেবে তুমি তুমি পড়তে বসব না তো তখন আবার সেই শেষে হার মানতেই হতো পা হাত পা ধুয়ে এসে আবার পড়তে বসতাম পড়তে বসার পরে সেই প্রাইভেট স্যারের সঙ্গেও কত বদমায়েশি করতাম এটা করবো না ওটা করবো না আমাকে তো অঙ্ক করতে ভালো লাগে না আমাকে তো ইংরেজি পড়তে ভালো লাগে না কত রকমের ক্যাচাল হ্যাঁ কাছে মা বসে থাকতো মা বলত এরকম করবা তুমি না পড়াশোনা করবা পড়াশোনা করবা দিয়ে সেই কত রকমের এইভাবে কত রকমের ধমকা ধমকি দিয়েই সেই আস্তে আস্তে পড়াশোনা করতাম করতে করতে করতেই সেই এতটা বড়টা হলাম স্কুলের শৈশবের জীবনটা কত যে আনন্দ আর কত যে খুশি ছিল এখন সেটা বুঝতে পারছি আর মন খারাপ করছে